হ্যালো বলছিলাম যে ওখানে কি গাড়ি অ্যাভেইলেবল পাওয়া যাবে আচ্ছা কেমন কী রেঞ্জ কেমন কী দাম আমার কত কী কেমন পড়বে আর কি একটু বলো বললে আমার ভালো হয় বেড়াতে যাব তো ও আচ্ছা আচ্ছা তা আমরা যে এই যাব ওখানে এ পাশাপাশি যে সাইট সিনগুলো ধরো আছে সেখানে থেকে নিয়ে গেলে তার কেমন কী খরচ পড়বে সেটা কি বলা যাবে আচ্ছা আর ভাবছি যে ওখানে যে যাব ওখানে যে হোটেলে থাকছি সেখানে খাওয়া দাওয়ার কি ওখানেই করা যাবে না কি আমরা বাইরে থেকে করব আচ্ছা আচ্ছা ওখানে ওরকম যদি হয় কেমন কী টাকা পয়সা কেমন কী দিতে হবে আচ্ছা ঠিক আছে আর

আচ্ছা রুমে যদি এ সি টেসি থাকে কেমন কী দাম আর এর এ সি না থাকায় কেমন কী এ সি এ সি থাকলে দশ হাজার আর না এ সি থাকলে কম তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি